আমি গত সাতদিন আগে ভারতী নামে একটি দোকান থেকে একটি স্কুলব্যাগ কিনি যে স্কুলব্যাগটির রং আমার খুবই পছন্দ হয়েছিলো এবং স্কুলব্যাগটি আমার সব বন্ধুদেরও খুব বেশি পছন্দ হয়েছে তারাও এটি কিনতে চায়